হ্যালো

হ্যাঁ বলছি বলো আচ্ছা আমি সপ্তাহে দুদিন ক্লাস করাই একটা হচ্ছে বুধবার আরেকটা হচ্ছে রবিবার দু দুদিনই বিকেলের টাইম চারটে থেকে ক্লাস আর বলো তোমার কী জানার আছে সপ্তাহে দুদিন না দুদিনই হয় বুধবার আর রবিবার বিকেল চারটে থেকে দুদিনই তোমার কিছু সমস্যা হচ্ছে ব্যাপারটা হলো আমি এই সেন্টারটা ধরো চার বছর ধরে করছি তো তো আমার ওই একই টাইম হয়ে আসছে সেক্ষেত্রে আমি যদি শুধু তোমার জন্য সময়টা চেঞ্জ করি বাকি বাকি বাচ্চাদেরকে সাফার করতে হবে অনেকটা তুমি তোমার স্যারের সাথে কথা বলে দেখো হয়তো ম্যানেজ হয়ে যেতে পারে যে এরকম তো বলছেন স্যার

মাসে পাঁচশো টাকা করে নিই

মাসে পাঁচশো টাকা করে আচ্ছা বুঝতে পারছি তো তুমি বলো যে তুমি কত দিতে পারবে তোমার বাবা কী করে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে ধরো আমি সবার কাছ থেকে পাঁচশো টাকা নিই তুমি চারশো করে দিও হ্যাঁ এবার তুমিই বলো সপ্তাহে দুদিন করে এর থেকে কমে কি করা সম্ভব হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ওই চারশো করেই দিও আচ্ছা তোমার বাড়িটা কোথায় জানাও আচ্ছা তুমি তাহলে কবে থেকে ক্লাস শুরু আচ্ছা আচ্ছা তোমার কি তাহলে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তাহলে পরের মাস থেকে স্টার্ট করো আমি তোমার নাম্বারটা গ্রুপে অ্যাড করে দিই হ্যাঁ ঠিক আছে ক্লাস ফার্স্ট দিন ক্লাসে আসো আসার পর সবটা ডিটেলসে বলে দেব ঠিক আছে তো হুম আর তোমার নামটা কী বললে আচ্ছা ঠিক আছে